বলছি যে আপনি কালকে থেকে আমাকে ডেটের পর ডেট দিয়েই যাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি কখন আসবেন তা আমাকে একটু জানান রাস্তায় কাজ হোক রাস্তায় কাজ হচ্ছে সবই বুঝলাম তাহলে দাদা আমাদের এমারজেন্সি তাহলে বলুন না যে আপনারা পারবেন না তাহলে আপনাদের আমাদের আর নিজে থেকে করতে হবে সব কিছু হুম সে কবে কবে আসবে আর আর কত ধৈর্য্য ধরবো বলুন তো আজকে না কালকে কালকে না পরশু পরশু না তরশু কো বলুন কদিন ধৈর্য্য ধরবো আপনি আপনিই আমাকে ডেটটা দিন শুনুন শুনুন শুনুন শুনুন শুনুন কালকের কালকে যদি দুপুর দুটোর মধ্যে যদি আপনি দিতে দিতে না পারেন তাহলে আমি অন্য একটু ব্যবস্থা নিতে বাধ্য হবো সেক্ষেত্রে আমি কমপ্লেন কাল কাল সেক্ষেত্রে আমি কমপ্লেন করতে বাধ্য হবো হ্যাঁ অন কারণ অনলাইন ওয়েবসাইট কারণ অনলাইন ওয়েবসাইটে আমার তো জানা আছে আমি সেখানেই অনলাইন ওয়েবসাইটেই কমপ্লেনটা করবো ডায়রেক্ট

জানি না কালকে আপনাকে একটা টাইম বললাম কালকে আমি একটা আপনাকে টাইম বললাম সেই টাইমের মধ্যে যদি দিতে পারেন তা ভালো নাহলে আমি আপনাকে যেটা নেবো আগে থাকতে আমি আপনাকে জানিয়ে দিলাম এছাড়া আমার না এছাড়া আমার দ্বিতীয় কোনো পথ নেই কারণ আমাদের হয়তো রান্না খাওয়া হচ্ছে না আপনাদের ওই কারণের জন্য